ভালো আছি মা তুমি কেমন আছ বলো বাবা কেমন আছে তোমাদের শরীর ঠিক আছে সেটা তোমাদের ওখানে এই এক সমস্যা সব হয় কেন তোমাদের ওখানে কী হয়েছে ঝড় হয়েছে না বৃষ্টি আচ্ছা আচ্ছা আর যে কেবল লাইনের যে এখন তারগুলো ইয়ে করছে সেগুলো কি কাজগুলো হয়েছে তোমাদের ওখানে আচ্ছা আচ্ছা আর তো এই তোমাদের ওখানে গেলে এই সমস্যা হয় লোডশেডিং না না না এখানে কারেন্ট যায় না বললেই চলে আর আর তোমাদের ওখানে রাস্তায় আলোর ব্যবস্থা হয়েছে অনেক দিন তো যাওয়া হয় না কাজ

আচ্ছা তোমাদের তো যে পঞ্চায়েতের যে মেম্বার আছে ওকে কিছু জানানো জানাও না না আচ্ছা শোনো না মা একটা ফোন আসছে আমি পরে কথা বলছি ঠিক আছে